একটি পোলট্রি কিনে তাকে বিক্রি করার আগে পর্যন্ত আমার যা যা করতে হবে পোলট্রি দিকে ভালো জায়গায় রাখতে হবে যাতে এসে অসুস্থ হয়ে না পড়ে তো তাকে খাবার দাবার দিতে হবে তাকে ম্যাশ খাওয়াতে হবে তাকে আরও ভালো উন্নত মানের ম্যাশ খাওয়াতে হবে যাতে সে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় বা বড়ো হয় তো তাকে তার খাওয়ার জন্যে পানীয়ীয় জল দিতে হবে সেই জলে একটা ওষুধ দিতে হবে যাতে সে খেয়ে তার মধ্যে জীবাণু যেটা থাকে সেটা যেন নষ্ট হয়ে যায় সে যেন ভালোভাবে সুস্থ থাকতে পারে তো সেই জন্যে ওষুধটা দিতে হবে আর তাকে তার থাকার জন্য ভালো ব্যবস্থা করতে হবে কাঠের গুঁড়ো এই সব জাতি জিনিসপত্র দিয়ে তার থাকার ব্যবস্থা করতে হবে তো সে যাতে ভালোভাবে উষ্ণভাবে থাকতে পারে যে যেন সে তার যেন কোনো অসুবিধা না হয় তার যেন কোনো প্রবলেম না হয় সেটা দেখতে হবে কোনো তার যদি কোনো সমস্যা হয় বা কোনো যদি প্রবলেম হয় তাহলে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে বা ডক্টরকে আনতে হবে তাকে চেক আপ করাতে হবে বা তার জন্য কোনো ওষুধ নিতে হবে সে সে ওষুধটা খাইয়ে যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করতে পারি